মানুষকে বেঁচে থাকতে গেলেই বা তার স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে তাহলে তাকে ঔষধের উপর নির্ভর করতে হয় তাহলে শুধু তো ঔষধ খেলে তো হয় না ঔষধ খেতে গেলে পরামর্শ দরকার আর সেই পরামর্শ দিতে পারে কেবলমাত্র ডাক্তার আর সেই ডাক্তার কী করে না পাওয়া যায় আমাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো কী করে না আমাদের পারিপার্শ্বিক যে অঞ্চল রয়েছে যে অঞ্চলের আন্ডারে থাকি উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্রতে কী করে না বিভিন্ন ডাক্তারা যারা আ আসে এবং তারা মানুষের এই ধরনের রোগ জ্বালা যন্ত্রণা সবকিছুই তারা দেখার পর তারা ঔষধ পরিবেশন করে থাকে আর এই ঔষধই কী করে না আমাদেরকে কী ক নাশ মুক্ত দেহ মধ্যে করে প্রদান করে তাহলে ঔষধ ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু বাঁচতে পারি না আর এই ঔষধকে পেতে গেলে তাহলেই দরকার আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র সব তাহলে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রতি আমাদের কিন্তু একটু নজর দেওয়া দরকার আর এই নজর পেতে গেলেই আমাদেরকে কী করতে হয় না বিভিন্ন যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের প্রধানদেরকে আমাদেরকে এই বিষয়গুলোকে জানাতে হয় যাতে করে আমরা ভালো ভালো পরিষেবা পেতে পারি শুধু সাধারণ শুধু পরিষেবার জন্য উপস্বাস্থ্য কেন্দ্র কিন্তু হলে চলবে না এই শুধু শুধু জ্বর জ্বালা যন্ত্রণা নয় এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জটিল রোগও রয়েছে যে রোগগুলো পে পাওয়ার জন্য আমাদের কিন্তু ভালো ডাক্তারের কিন্তু পয়োজন শুধু সাধারণ ডাক্তার নয় সাধারণ ডাক্তারের সঙ্গে সঙ্গে ভালো ডাক্তারও কিন্তু আসতে হবে আর ভালো ডাক্তার আসার সাথে সাথে ভা উন্নতমানের কিন্তু মেডিসিনকেও কিন্তু আনতে হবে যে মেডিসিন কী করবে না ওই জটিল রোগকে কিন্তু সারাতে সক্ষম হবে তাহলে সেই জন্য উভয় দিকে আমাদের কিন্তু নজর দিতে হবে একমাত্র সেই নজরই কী করবে না আমাদের এরিয়ার আমাদের সমাজের পরিবারের সবস রোগ সকল মানুষেরই কী করবে না উন্নতি সাধন করবে উপস্বাস্থ্য কেন্দ্র